হ্যাঁ আমি আমার সম্প্রদায় বা সাংস্কৃতিক খেলাধূলার ভূমিকা বর্ণনা করতে পারি কেননা আমার সংস্কৃতি বাঙালি বাংলা ভাষায় আমি কথা বলি আমার বাড়িও একটা ছোট্ট নিতন্ত গ্রামে সেখানের পরিবেশ খুব মনোরম ও খেলাধূলার জগৎ আছে তবে এখন অনেক বাচ্চাদেরকেই বাড়ির থেকে বাড়ির মায়েরা বেরোতে দেয় না খেলাধূলা করতে দেয় না সেই জন্য অনেকেই খেলাধূলা করতে পায় না কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় তাকে খেলাধূলা করতে দেওয়া উচিত সেই কারণে আমি চাই তাকে খেলাধূলার জগতে আনতে সমস্ত বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাই এবং একটা ছোট্ট মাঠের মধ্যে তাদেরকে খেলানোর জন্য ব্যবস্থা করেছি সেখানে তারা নিজেদের মতো খেলে আর তার সাথে সাথে আমিও কিছু একটা কাজ দিই যার সাহায্যে নানাধরনের নিত্য নতুন খেলার পরিকল্পনা রাখি আর তার সাথে সাথে কিছু ছোট ছোট পুরস্কার দিয়ে তাদেরকে উৎসাহিত করি সেই খেলাগুলির মধ্যে কবাডি লং জাম্প দৌড় এই সমস্ত ছোট ছোট খেলাগুলি আমি রেখেছি এই খেলাধুলোতে তাদের শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে আর তার সাথে সাথে একটা গিফ্ট পেলেও আনন্দ হয় এবং মনে খুশিতে তারা আবার খেলতে চায় ভালো আরও ভালো খেলতে চায় আর গ্রাম বলে যে তারা পিছিয়ে থাকবে এরকম তো কোনও ব্যাপার নয় তাই আমিও গ্রামের বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই তাই সেই এগনোর পথে আমি আরও নতুন নতুন বাচ্চাদেরকে নিয়ে আরও ভবিষ্যতে একটা বড় খেলার মাঠ করতে চাই এবং সেখানে আরও খেলাধূলার জন্য আরও নানারকমের সরঞ্জাম যাবতীয় জিনিসপত্র রাখতে চাই যাতে তারা ভবিষ্যতে আরও ভালো খেলাধূলা করতে পারে